আমি জীবনে তো সব থেকে বেশি পড়াশুনাটাই করেছি আর কাজের প্রতি আমার গুরুত্ব খুব ভালো লাগে তো আমি কাজ যখন করি তখন সেটাকে খুব বেশি গুরুত্ব দিয়ে কাজটা করি আমার সব থেকে ভালো কাজের মধ্যে এদের মধ্যে হচ্ছে মাধ্যমিকে স্টার পেয়ে স্কুলের মধ্যে ফার্স্ট হওয়া আমি মাধ্যমিকে খুব ভালোভাবে পড়াশোনা করেছিলাম রাত জেগে অনেক কষ্ট করে পড়াশোনা করেছিলাম আমার সেরকম একটা গৃহশিক্ষক ছিলো না বেশি নিজেই পড়াশোনা করতে হয়েছে তো আমি নিজে পড়াশোনা করে অত সুন্দরভাবে প্রথম হয়েছিলাম স্কুল থেকে প্রথম হয়েছিলাম এবং স্টার মার্ক্স পেয়েছিলাম সেটার জন্য আমি নিজেকে প্রচণ্ড গর্বিত মনে করি আমাকে প্রতিবেশীরা বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা খুব ভালবাসতেন এর জন্য এবং তারা যখন এটা নিয়ে গর্বিত করে আমাকেও গর্বিত করেন তখন আমারও খুব ভালো লাগে আর এইটার জন্য আমাকে পুরস্কৃত করা হয়েছিলো বর্ধমান টাউন হলে সেটার জন্য আমি আরও বেশি নিজেকে গর্ব গর্বিত মনে করি আমার বাড়ির লোকও অত শিক্ষিত নয় তাই পুরোটাই নিজেকে করতে হয়েছিলো আমরা খুব একটা বড়োলোক নই মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি তাই এর জন্য আমাকে নিজেই পড়ে নিজে পরীক্ষা দিয়ে এইভাবে নিজের মধ্যে যে আমি এতটা উৎসাহ জাগিয়ে পড়াশোনা করেছি এটা আমার কাছে খুব বড়ো একটা কাজ